গ্রাম এবং শহরের অঞ্চলে খেলার মধ্যে পার্থক্য প্রথমে গ্রামটা নিয়েই বলা যাক গ্রামের দিক থেকে দেখতে গেলে সৌন্দর্য অনেকটাই বেশি হয়ে থাকে গ্রামের দিকটা দেখতে গেলে গ্রামের দিকে খেলার মাঠ এবং অনেক রকম জিনিসও হয়ে থাকে আমরা বেশির ভাগ খেলে থাকি দেখতে গেলে গুলি টাইট বল এবং হকি বলও খেলে থাকি ব্যাট বল ফুটবল এসবও খেলে থাকি কিন্তু দেখতে গেলে ফুটবল ব্যাট বল আমাদের গ্রামের দিকে নয় এটা শহরের দিকের জিনিস হ্যাঁ শহরে এই জিনিস গুলো কে নিয়ে অনেকটাই প্রতিযোগিতা হয়ে থাকে যা অন্য অন্য দেশ থেকে প্লেয়ার রা আসে এবং অন্যান্য দেশ থেকে দর্শকরা আসে এবং খেলাটাকে অনুভব করে খেলাটাকে অনেকটাই মজাদার করে তুলতে পারে এবং দেখা দেখা গেলে যে এই খেলাটির মধ্যে অনেক রকম সুবিধাও হয়ে থাকে যা শরীরের পক্ষে আমাদের রোগ জীবাণু ও দূর করে থাকে এবং শরীরে অনেকটাই ভালো রকম মজাদার আমরা অনুভব করতে পারি বোঝা যায় যে শরীর আমাদের অনেকটাই খেলার মধ্যে দিয়েও থাকে গ্রাম অঞ্চলের দিকে দেখতে গেলে ঠেলা ঠেলি অনেক রকমের পার্থক্য রয়েছে গ্রাম অঞ্চলে যেমন অনেক কিছু খেলা হয়না কিন্তু শহর অঞ্চলে অনেক কিছু খেলা হয় যেমন গ্রাম অঞ্চলে আমরা ঘোড়ার রেস করে থাকি হ্যাঁ কিন্তু গ্রাম অঞ্চলে ঘোড়ার রেস করে থাকি না কিন্তু শহরের অঞ্চলে ঘোড়ার রেস করা হয়ে থাকে যা আমাদের গ্রাম অঞ্চলের দিকে একবারেই করা হয়না যা আমরা গ্রাম অঞ্চলে দেখতে গেলে আমরা সাইকলিং রেস এবং বাইক রেসও করে থাকি কিন্তু শহরের দিকে সাইক্লিং রেসও হয়ে থাকে যা পাহাড়ের অঞ্চলের দিকে হয়ে থাকে কিন্তু শহরের অঞ্চলে হয়না কিন্তু বাইক রেস দেখতে গেলে আমাদের শহরের দিকে হয়ে থাকে এবং বলা যায় যে আমরা গ্রাম এবং শহরের অঞ্চলের মধ্যে খেলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে